আমি আমার বাড়ির এ সিটা পূর্ব বর্ধমান জেলা আনন্দমেলা দোকান থেকে নিয়েছি এ সিটি থ্রি স্টার রেটিং তার বিদ্যুৎ বিল খুবই বেশি আসছে এইটা একটা খুবই মানে প্রবলেমের ব্যাপার